এখনকার ভিডিও গেম খেলে থাকার ব্যাপার যদি বলেই থাকি আমি এখের দিনে আমি নিজে পাবজি গেম খেলি পাবজি গেম হাই গ্রাফিক্স গেম খুব ভালো বাচ্চাদের বলুন বড়োদের বলুন সবারই খুব ভালো কোমোদ আমোদ করেন সবাই খুব ভালোভাবেই গেমের জন্য দামি ফোন কেনার সবাই চেষ্টা করে এই গেম গেমগুলির যদি নাম বলা হয় পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি আরও কিছু অনেকে এইসব কিছু যেমন গেম আছে আইজিআই এইসব কিছু গেম যেগুলো আমি পছন্দ করে থাকি খেলি এখনকার গেমের ভবিষ্যতেও যদি কিছু বলা যায় সেই সম্প্কে অনেক মানুষ আছে যারা হয়তো গেম খেলেই তারা অনেক অনেক টাকা ইনকাম করে ইউটিউবে ভিডিও সেই গেমের ভিডিও আপলোড বা গেমিং কন্টেস্ট বা সেই ভিডিও গেমের উপরে এখনকার মানুষের টুর্নামেন্ট রাখা হয় সেই টুর্নামেন্টে জিতে আমরা প্রাইজ সেখান থেকে প্রাইজ পাওয়া যায় এখনের দিনে আমি বলবো ভালোই গেমের ব্যাপারটা ভালোই হ্যাঁ অবশ্যই বাচ্চাদের থেকে একটু দূর থাকা ভালো এমনি মানুষের দিক থেকে গেমিং খারাপ না